ভারতের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এবং লোকেরা সাধারণতভাবে দেশে ঘুরে বেড়ায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে এখন রেলপথ বিমানবন্দর প্রভৃতি উন্নতি লাভ করেছে খুব সহজেই অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি বাইরে বা বিদেশে তারা পৌঁছে যায় তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীনও করতে হয় যেমন ট্রেনপথে রেললাইনে কোনো কাঠ বা রেললাইনে কোনো পশু জন্তু জানোয়ার কিছু যদি চলে আসে তাহলে সেখানে দুর্ঘটনা ঘটে এমনকি বিভিন্ন অনেক মানুষের মৃত্যুও হতে পারে তো সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব বা আবেদন জানাব যেমন কোনো ফাঁকা জায়গায় বা কোনো ফাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে রেলপথের ব্যবস্থা করা হয় তাহলে বিপদের পরিমাণ অনেকটাই কম হবে